ইতিহাস খুব প্রিয় একটা বিষয় ইতিহাস পড়তে এবং শুনতে আমার ভালো লাগে ছোটবেলায় আমি মধ্য এবং প্রাচীনযুগের কিছু ইতিহাস পড়েছিলাম তো সেখান থেকে আমার মুঘল সাম্রাজের রাজা বাবর এবং তার পরের প্রজন্মের কিছু রাজাদের কথা আমার মনে আছে তো আমি বাবর সম্পর্কে কিছু বলছি মির্জা জহিরউদ্দিন মহম্মদ বাবর ছিলেন মধ্য এশিয়ার একজন বিখ্যাত মুসলিম সম্রাট এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি সাধারণত বাবর নামেই অধিক পরিচিত চোদ্দোশো তিরাশি সালের চোদ্দোই ফেব্রুয়ারি তিনি বর্তমানে উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন এবং পনেরোশো তিরিশ সালের ছাব্বিশে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন তিনি তৈমুর লঙের ষষ্ঠ বংশধর ছিলেন তৈমুরীও আমীর মীরন শাহের মাধ্যমে বাবরের বংশধারা প্রবাহিত হয়েছে এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন তিনি মির্জা অমর শাহিদ বেগের পুত্র ও তৈমুরী শাসক সুলতান মহম্মদের পৌত্র ছিলেন তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোধি রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোধিকে পরাজিত করে দিল্লি দখল করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তার মৃত্যুর পর তার পুত্র মির্জা হুমায়ুন সিংহাসনের আরোহণ করেন পানিপথের যুদ্ধে তিনিই প্রথম কামানের ব্যবহার করেন এবং তার প্রখর রণ কৌশলের কাছে হার মানেন ইব্রাহিম লোধি ইতিহাস পড়তে আমার ভালো লাগে এখনও লাগে এই ইতিহাস কোনো দিনও শেষ হবে না ইতিহাস আগের প্রজন্মের মানুষও পড়েছে এই প্রজন্মও পড়ে এবং পরের প্রজন্মের মানুষও পড়বে তাই আমাদের প্রাচীন ও মধ্য যুগের ইতিহাস বিশেষ প্রভাব বিস্তার করেছে তাই আমি মনে করি এই ইতিহাস কোনো দিনও শেষ হবে না ভারতীয় ইতিহাস অন্তহীনভাবে প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে